এটা কি রেনবো জিম সেন্টার আমি তৃষা বলছিলাম ওখানে ওখানে জিম শেখানো হয় তো সপ্তাহে কতো দিন ক্লাস আর কখন আর কী কী শেখানো হবে কতোজন শেখে এখন ও কতো টাকা করে মাইনে ও আর কতোজন আপনারা ট্রেনার আছেন ও খুব যত্ন সহকারেই শেখানো হয় তাই তো আর কতো আর এটাই তো আপনাদের এটা তো মূল ব্রাঞ্চ এবার আর কি কোনো জায়গা করেছেন ও সেখানেও প্রচুর স্টুডেন্ট নাকি ও আচ্ছা তা আমি তো নতুন নিউ কামার তো এবার আসবো ভাবছিলাম তা এবাই ওই জন্য ভাবছিলাম হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু ওই ভাবছিলাম যে ভালো সব মানে ইয়েগুলো প্রশিক্ষণের জিনিসপত্র ঠিক থাকবে তো কারণ দেখুন যে শুধু যদি আমি ব্যায়াম শিখতে যাই তালে তো ব্যায়ামে যেতাম না কিন্তু জিমটা তো একটা আলাদা ব্যাপার কারণ সমস্ত জিনিসপত্র তো সব জায়গায় থাকে না না ঠিক আছে তাহলে আমি গিয়ে আর কথা বলবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ রাখলাম